বাংলা ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা এই বাংলা ভাষাতেই পশ্চিমবঙ্গের সব ধরনেরই মানুষ এই ভাষায় কথা বলে থাকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকেও এই বাংলা ভাষাতেই পড়াশোনা করানো হয় তাছাড়াও আমাদের যেসব উৎসবগুলি বা অনুষ্ঠানগুলি হয়ে থাকে সেই অনুষ্ঠানও আমাদের এই বাংলা ভাষায় প্রতিবেদন করানো হয় এই বাংলা ভাষা আমাদের প্রতিবেশি তথা আমাদের যে যেসব আত্মীয় রন আসে তাদেরও এই বাংলা ভাষার সাহায্যে কথা বলা হয় বাংলা ভাষা পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য ভাষার মধ্যে এই বাংলা ভাষায় আমাদের যত ধরনের নাচ গান গানবাজনা খেলাধুলা উৎসব অনুষ্ঠান হয়ে থাকে বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা বাঙালির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে